বর্তমান পরিস্থিতিতে আরো বেশি লোকের কাছে কোনো বিজ্ঞাপন দেওয়ার বা পৌঁছানোর সঠিক মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া কারণ এখন সবারই হাতে বড়ো স্মার্টফোন আছে তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড়ো বিজ্ঞাপনের মাধ্যম এছাড়াও টেলিভিশান রয়েছে রেডিও রয়েছে এছাড়াও অনেক মাধ্যম রয়েছে যদি নিজে সেইখানে গিয়ে মানুষের সাতে আলাপ আলোচনা করে করা যায় তাহলে সেটা আরো খুব ভালো কার্যকরী হয় বা যদি হ্যান্ড বিল দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো বিজ্ঞাপনের মাধ্যম হয় আমি একবার একটা বিজ্ঞাপন পড়েছিলাম যেটা আমার জন্য খুব সৃজনশীল এবং প্রভাবশালী হয়েছিলো কারণ যেহেতু আমার গ্রামে বাড়ি তো আমি গ্রামের থেকেও এই কাজটা করেছিলাম বিজ্ঞাপনটা দিয়েছিলাম আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তো আমি ওখান থেকে জানতে পেরেছিলাম যে গ্রামের মানুষ হওয়া বেশিরভাগই কি হয় যে তারা সাপে কামড়ালে ওঝাকে ডাকে ভূত ধরলে ওঝাকে ডেকে সাপে কামড়ালে কবিরাজিকে ডাকে এইসব ব্যবহার করে তারা যে এখন স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত তারা সুযোগ সুবিধা নেয় না বা এইসব সম্পর্কে জানেও না সেরকম একটা বেশি তো আমি একবার তাদেরকে ওই কিছু বাইরে থেকে লোক নিয়ে এসছিলাম স্বাস্থ্যকেন্দ্রের লোক নিয়ে এসে যেহেতু স্বাস্থ্যকেন্দের লোক নিয়ে এসে হয় না কারণ গ্রামে স্বাস্থ্যকেন্দের লোকেদের এরা বিশ্বাসী করে না তো আমি সরকারি হাসপাতাল থেকে আমার বাড়ির কাছাকাছি সরকারি যে হাসপাতাল আছে সেখান থেকে লোক নিয়ে এসে ওদের সাথে কথাবাত্রা বলে লোক নিয়ে এসে গ্রামে একটা আলোচনা সভার আলোর ব্যবস্থা করেছিলাম ওই আলোচনা সভায় আমি গ্রামের অনেক মানুষকে থাকতে বলেছিলাম তারা থেকেও ছিলো এবং তারা থাকার পর যখন সরকার থেকে এসে তাদেরকে সব কিছুর ব্যবস্থার সু ব্যবস্থা এবং কু ব্যবস্থা এছাড়াও কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সবটা যখন বুঝিয়ে যে সাপে কামড়ালে একটা মানুষকে তাকে ঝাড় ফুক না করে তাকে হচ্ছে কবিরাজি ওষুধ নাগিয়ে তৎক্ষণাৎ ডাক্তারখানায় নিয়ে যাওয়া হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করানো এছাড়াও ভূতে ধরলে ও যে ভূতে ধরে বলে ওই সব ভূতে ধরা কিছু হয় না ওটা শারীরিক কোনো অসুবিধা হয়েছে নিশ্চয়ই ওগুলো পরিবর্তন করানো দরকার এছাড়াও যদি কোনো মেয়ের মাসে দু বার শরীর খারাপ বা যেটাকে আমরা ইংরেজিতে বলি পিরিয়ডস যদি হয় বা মাসিক যদি হয় তো সেক্ষেত্রে সেটাও একটা সমস্যা তো সেগুলোর জন্য ডাক্তার ডাক্তারি ব্যবস্থা রাখা উচিত ওই যে কোনো সেই গনৎকার দিয়ে তাদের কাছে ঠিক করে নেয় এইগুলো কোনো ব্যবস্থা হলো না সঠিকভাবে ব্যবস্থা হলো না তো আমি একবার ওই যে এটা হাসপাতাল থেকে নিয়ে এসছিলাম দিয়ে ওদের বিজ্ঞাপনটায় দিয়েছিলাম ওটা আমার কাছে খুবই কার্যকরী হয়েছিলো এটাই আমার জীবনের একটা সৃজনশীল এবং প্রভাবশালী ডিসিশান আর এ ব্যবস্থা নিয়ে এসছিলো গ্রামের মানুষের জন্য